আমি সি টু রেস্তোরাঁতে দু ঘন্টা আগে এক প্লেট বিরিয়ানি চিকেন চাপ কোল্ড ড্রিঙ্কস বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডের নিকট অর্ডার করেছিলাম আমার অর্ডারটি ডেলিভারি হতে আর কতক্ষণ টাইম লাগবে আমাকে বলা হয়েছিলো দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে